আমার বাইওডাটাদের সেরা উপায় কী সেটা আমার জানা নেই কিন্তু আমরা বন্ধুবান্ধব মিলে ইউটিউব দেখেছিলাম ইউটিউবে তো অনেক রাইডারদের সঙ্গে তাদের ভিডিও দেখেছি তারা কীভাবে যায় কত কীভাবে চল ইয়ে করে সেগুলো দেখেছি দেখে আমরাও যে বন্ধুবান্ধব তারা একসথে একসাথে আমরা বেরিয়ে পড়েছিলাম অনেক কবারই তো উত্তরবঙ্গে ওখানে একবার গেছি ওখানে গিয়ে দেখলাম একদল তারাও ও বাইক রাইডার বেরিয়ে পড়ছে তাদের সঙ্গে দেখা হলো তাদের সঙ্গে দেখা হয়ে তাদের ফোন নম্বর দু একজনের ফোন নম্বর নিয়ে কোথায় কোথায় তাদের গিয়েছিলো সেসবগুলোও আমরা তাদের মুখ থেকে শুনেছি শুনে ভালো লেগেছে আরও বিভিন্ন জায়গায় জায়গার পরিচয় মানে পেলাম ওদের কাছ থেকে তো সেই অর্থে সেরা উপায় সেরকম আমার জানা নেই কিন্তু বাইক রাইডারদের সাথে দেখা হওয়ার পরে একটা যে ঘুরতে যাওয়া সবাই এক সঙ্গে মিলে সে একটা রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে একা ঘুরতে যাওয়া আমার খুব একটা পছন্দ না একসাথে বন্ধুবান্ধব মিলে একটা বেড়াতে যাওয়া যা একটা সুন্দর পরিবেশ তৈরি করে আমরা যেখানে যেখানেই ঘুরতে গিয়েছি না কেন আমরা বন্ধুবান্ধব মিলে একসাথেই ঘুরতে গেছি তার মধ্যে দুই একবার বাইক রাইডারদের সাথে দেখাও হয়ে গেছে তাদের সঙ্গে কথা হয়েছে তারা কোথায় কোথায় গেছে সেসব সঙ্গে তাদের সঙ্গে কথা বলে জেনেছি জেনে আমাদের ভালো লেগেছে তারাও বলেছে যে আমাদেরকে সঙ্গে করে ওখানে নিয়েও যাবে আমরাও একদিন ডেট করে আমাদেরও একটা চিন্তাভাবনা আছে ওইখানে যাওয়ার ওদের সঙ্গে যখন দেখা হলো ওদেরও দেখছি একটা আলাদা ওদেরও ইয়ে হলো আনন্দ লাগছে যে হ্যাঁ এরাও নূতন এদেরকে একটা রাস্তা দেখানোর একটা জায়গা ওরাও দেখিয়ে খুব আগ্রহের সঙ্গে আমাদেরকে একটা জানাচ্ছে আর কি যে এরা নূতুন এদেরকে একটুখানে দেখিয়ে দেওয়া হবে যেহেতু ওরা অনেক দিন থেকে রাইডিং করছে আমরা করছি রাইডিং কিন্তু বেশি দিন না তো ওরা অনেক দিন থেকে করছে ওদের রাইডিং স অনেক অভিজ্ঞ অভিজ্ঞতা আছে ওদের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্নভাবে মানুষের সঙ্গে পরিবেশ মানুষের সঙ্গে পরিবেশের সঙ্গে খাপ খাপিয়ে নেওয়া বিভিন্ন জায়গায় পাহাড়ে হোক আর সমতল জায়গা হোক তারা ঘুরতে গেছে তাদের সেই সব রোমাঞ্চকর গল্প আমাদেরকে বলেছে আমরাও গিয়েছি কিছু কিছু জায়গায় তো সেই অর্থে খুব সুন্দর একটা তো মানে পরিবেশ তৈরি হয়েছে একা বাইক চালান

মানে ঠিক ভালো লাগে না সবার সাথে বন্ধুবান্ধবদের সাথে একসাথে বাইক চালিয়ে যে আনন্দ সেটা একা সেই আনন্দটা পাওয়া যায় না তো রাস্তাঘাটে কখন কোন সময় কী হয়ে যায় সেসব তো বলা যায় না আমরা একবার গিয়েছিলাম উত্তরবঙ্গও একটা জায়গায় সেখানে বনের ভেতরে গেছে মানে বনের ভেতর থেকে রাস্তা তৈরি চলে গেছে মধ্যে এখান থেকে রাস্তা আছে সেখান থেকেই রাস্তা চলে গেছে সেখানে গিয়ে দেখছি আরও একদল রাইডার তারাও গেছে আমাদের আগে গিয়ে সেখানে তাদের সাথে দেখা হলো তারা দেখছি খাওয়া দাওয়া করছে সেই যে রোমাঞ্চকর বনের মধ্যে পরিবেশ সব বাইক এক জায়গায় রাখা সে দেখে একটা আলাদা মানে ফিলিংস তৈরি হলো তা দেখে মনে হলো যেন সত্যিকারের এইটা যে এখানে যদি না আসতাম একটা মিস করতাম সেই জন্য একা একা বাইক চালানো আমার ঠিক ভালো লাগে না